পেনসিল শেডিংটা হলো পোর্ট্রেট ছবির মধ্যে যে স্কেচগুলো করা হয় যেমন কোনো বা লোককে লোকের স্কেচ করা মানে ওগুলো হলো পোর্ট্রেট ছবি কারণ লোককে দেখে ছবি বানানো ওগুলোকে পোর্ট্রেট বা স্কেচ ছবি বলে ওই স্কেচ ছবিগুলো খুব পছন্দ হয় কালার থেকে বেশি পছন্দ ওই স্কেচ মধ্যে স্কেচ করলে বা হেয়ার স্কেচ ফেস স্কেচ সব থেকে বেশি পছন্দ ওই স্কেচটা কেসটা হলো কোনো ধরনের মানুষ বা পশু বা কোনো জানোয়ার বা কোথাও ঘুরতে গেলাম এগুলো দেখে আমরা পেনসিল দিয়ে স্কেচ করতে পারি সবচময় তো রঙয়ের ব্যবহার নয় স্কেচ দিয়ে আমরা বেশি মানে পেনসিলের শেডটা ব্যবহার করি পেনসিলের শেড মানে সব সবথেকে বেশি পছন্দ এবং পেনসিলের স্কেচটা খুব ভালো হয় স্কেচ করতে গেলে ওর লাইনিংটাও ভালো হয়